হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ ফুলের দোকান হ্যাঁ আমি ফুলের দোকানেরই মালিক বলছি

আপনি কি শুধু ফুল নিবেন ফুল কিনবেন না ফুল সাজানোর জন্য মানে আপনাকে আমাকে আমাদের সমস্ত অনুষ্ঠানে ফুলটা সাজিয়ে সাজাতেও হবে না আমরা সব কিছুই করি একসাথে সব কিছুই করি

কী ফুল কী ফুল বললেন কী ফুল হ্যাঁ পদ্ম ফুল তো আমরা কুড়ি টাকা করে নিই হুম কুড়ি টাকা পিস এখন তা বাজারে দাম খুব বেড়ে গেছে এখন খুব চড়া দাম এখন বাজারে এবার দাম বেড়ে গেছে সব জিনিসের দাম বাড়ছে না হ্যাঁ বেশি একশো পিস একশো পিস আপনি নেন বারো টাকা করে করে দেব আপনি এই দামে বাজারে কোথাও পাবেন না আমার রজনী রজনীগন্ধা আছে রজনীগন্ধা লাগবে আপনার রজনীগন্ধা আপনার প্রায় চার টাকা করে চার টাকা করে ওটা আপনি একশো পিস নিলে আপনার সাড়ে তিন টাকা করে দেব যান মণ্ডপ যদি সাজাতে হয় তাহলে মোটামুটি আপনার আমরা শুধু সাজাতে আমরা স্কোয়ার ফুট অনুযায়ী সাজাই আমরা প্রায় সাত টাকায় স্কোয়ার ফুটে সাজিয়ে দেব আপনাকে

হ্যাঁ হ্যাঁ আপনি যেদিন আসবেন সেদিন আপনাকে ক্যাটালগ দেখাবো সাজায় আপনি যেটা চয়েস করবেন যেটা আপনার পছন্দ হবে আপনি সেটাই ইয়ে করবেন ঠিক আছে আপনার বলি একশো গোলাপ একশো রজনীগন্ধা একশো জুঁই একশো পদ্ম সব নিয়ে ধরুন আপনার দশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে যান দশ হাজার টাকায় আপনাকে সব করে দেব আর এই ফুলগুলো নেওয়ার গাড়ি ভাড়াটা আপনাকে বাড়তি দিতে হবে আমরা সকাল ছটায় চলে যাব না অ্যাডভান্স বলতে কিছু টাকা তো অ্যাডভান্স দিতে হবে আপনি হাজার টাকা অ্যাডভানস দিয়ে যাবেন না হ্যাঁ হ্যাঁ অল নম্বর দিয়ে দেব ফুল নিয়ে ফুলের গুণগত মান নিয়ে আপনাকে কোন চিন্তা করতে হবে না আমাদের দোকান বর্ধমানের একশো কুড়ি বছর ধরে দোকানটা চলছে আমার দাদুর দাদুর বাবা এটা উদ্বোধন করেছিলো দোকানটা আপনার কোন চিন্তা নেই

এ নিয়ে চিন্তা নেই হ্যাঁ সব দায়িত্ব আমার কোনো চিন্তা নেই আপনার

নিশ্চয়ই বেশ কোনো অসুবিধা না কোন অসুবিধা নেই হ্যাঁ বেশ ঠিক আছে ঠিক আছে বেশ ঠিক আছে দাদা রাখছি আপনি পরে কথা হবে হ্যাঁ হ্যাঁ